আগেকার দিনে বিজ্ঞান কিন্তু এতটা উন্নত ছিল না মানুষ কিন্তু তখন শিক্ষা ব্যবস্থাটা বিজ্ঞানের উপর নির্ভর করত না তারা বই পড়ে যতটুকু পারত জানত এবং এর তার কাছ থেকে নিয়ে জানার চেষ্টা করত এখন কিন্তু বিজ্ঞান অনেকটাই উন্নত যেমন আমাদের মোবাইল ফোনে মোবাইল ফোন এখান থেকে বসে আমেরিকায় কথা বলা যেতে পারে এখান থেকে বসে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে যেতে পারে এবং তাকে দেখা যেতে পারে এছাড়াও আমাদের এখন কয়েক ঘণ্টার মধ্যে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া যাচ্ছে এটা কিন্তু বিজ্ঞানীরাই পেরেছেন এছাড়াও আমাদের বৈজ্ঞানিকরা বিভিন্ন রকম আবিষ্কারের ফলে চাঁদে যে প্রাণ আছে চাঁদে কী আছে কী নেই চাঁদের অবস্থান কীরকম বিভিন্ন গ্রহের অবস্থান কীরকম সেইগুলো কিন্তু তারা আবিষ্কার করছেন এবং বিভিন্ন রকম কোয়েশ্চেন বা আ বলা কোয়েশ্চেন উত্তর সেগুলো কিন্তু আমরা জানতে পারছি এছাড়াও এখনের বাচ্চারা বিভিন্ন রকম অম মাধ্যমে পড়াশুনা করতে পারছে তারা তাদের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজিতে বিভিন্ন কোয়েশ্চেনের অসুবিধা গুগল মাধ্যমেও তারা যোগাযোগ করতে পারছে এবং সেখান থেকে অনেক কিছু তথ্য তারা জানতে পারছে এছাড়াও এখন কোনো মানুষকে সঙ্গে করে টাকা নিয়ে যেতে হয় না এখন ফ্ একটি ফোনের মাধ্যমে সমস্ত কিছু তার তথ্য টাকা পয়সা সব রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা টাকা পাঠানোটা অনেকটাই সহজ যার ফলে এখন কিন্তু শিক্ষাও অনেকটা এগিয়ে রয়েছে